বাইকিং করতে আমার প্রথম দিকে খুবই ভালো লাগত এবং বাইকিং করে আমি বিভিন্ন ধরনের দূরবর্তী স্থানেতে গিয়েছি এবং এই বাইকিং সম্প্রদায়ের সাথে জড়িত হওয়ার জন্য বা অন্যান্য রাইডারদের সাথে দেখা করার জন্য কিছু সেরা উপায়গুলি হলো কিছু কিছু ও লং ট্যুর প্ল্যান করা বা নানা ধরনের কনসার্ট এইখানে নানা ধরনের বাইকারদের আমন্ত্রণ জানানো হয় যাতে তারা সকলে একসাথে আসে এবং রাইডার্সরা একসাথে মিলে মিশে সেই সমস্ত কনসার্টগুলোকে উপভোগ করে এছাড়া নানা ধরনের দূরেতে যদি আমরা ঘুরতে যাই সেই ক্ষেত্রে নানা ধরনের বা অন্যান্য রাইডার্সদের আমরা আমন্ত্রণ জানাই যাতে সকলে একসাথে ঘুরতে যেতে পারি এইভাবেই আমরা একে অপরের সাথে দেখা করতে পারি এইগুলোই আমার কাছে মনে হয় অন্যান্য রাইডারদের সাথে দেখা করার জন্য সেরা উপায় না আমি একা বাইক চালাতে অতটাও পছন্দ করি না কারণ আমরা যদি একসাথে বাইক চালিয়ে সকলে ঘুরতে যাই তাহলে আমরাদের একের একজনের যদি কোনো অসুবিধা হয় তাহলে অপর জন তাকে সাহায্য করতে পারে বা সবাই মিলে তাকে সাহায্য করতে পারে কোনো দুর্গম রাস্তাতে যদি কোনো এক জনের বিপদ হয় সেই ক্ষেত্রে সে একা আমি যদি একা থাকি আমি সেইখানে ফেঁসে যেতে পারি এবং সেইখান থেকে আমি বেরোনোর কোনো রকম উপায় নাও পেতে পারি কিন্তু যদি আমরা একসাথে অনেক জন রাইডিং করি সেই ক্ষেত্রে আমি যদি বি কোনো বিপদে পড়ি বা অন্যান্য কেউ যদি কোনো বিপদে পড়ে বাকিরা তাকে সাহায্য করবে সেই সব বিপদ থেকে উঠে আসতে বা কোনো কিছু ক্ষতি হলে সেই ক্ষতিকে সামলাতে সকলে মিলে একসাথে তাকে সাহায্য করবে এবং সকলে তার পাশে এসে দাঁড়াবে